হ্যাঁ কোনো কোনো সময় পশুদের পশুদের কোনো অসুবিধা হলে আমিও দেখাশোনা করি আর কিছু কিছু ক্ষেত্রে যখন আমি যেই জিনিসগুলো জানি না সেক্ষেত্রে পশু বিশেষজ্ঞদের কাছে জানি এবং পশুদের জন্য যেসব হাসপাতাল হয় আছে তো সেখানে গিয়ে কী কী করলে কী হবে না হবে সেই সব জানি এবং সেই অনুযায়ী ওষুধ খাওয়ানো বা যে সেখানে যেগুলো বলে যেগুলো করলে সেই পশুদের পক্ষে ভালো হবে তো সেগুলোই করা হয় এবং বাড়িতে যেগুলো যেসব চিকিৎসা করা সম্ভব হয় সেগুলো বাড়িতেই হয় নাহলে হয়তো ডাক্তারের সাথে পরামর্শ নিতে হয় কোনো কোনো সময় কোনো কোনো সময় হাসপাতালেও নিয়ে যেতে হয় পশু তো সেখান থেকে আমাদের সুযোগ সুবিধা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে পশুরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়